আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাস পড়েছি যা আমাকে সত্যি খুব ভালো লেগেছে তখনকার সমাজে যে যুদ্ধ এবং রাজসিংহর যে রানিকে উদ্ধার সেটা আমাকে খুব ভালো লেগেছিল সেই বইটি এত চ্যালেঞ্জ জুগিয়েছে আমার মনে যে একটা রাজা ঠিক যেভাবে যে কোনো উপায়ে রানিকে উদ্ধার করেছে এবং কত সরু জায়গার মধ্য দিয়ে মানুষের যাওয়ার রাস্তা করে লড়াইয়ের জন্য রাস্তা করেছে আমরা সবসময় বন্ধুদের মধ্যে বলি যে রাজসিংহ উপন্যাসটা পড়লেই বুঝতে পারবে যে রাজা কীভাবে ওই রাজসিংহ উপন্যাসে রানিকে সাহায্য করেছে বারবার